আমি আঁকার জন্য ক্লাস নিয়েছিলাম তখন আমি ক্লাস টুয়ে পড়ি তো তখন আমি ক্লাস টু থ্রি ফোর আমি তিন বছর আঁকার ক্লাসে গিয়েছিলাম তো তারপর আর আমি যাইনি কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই আমি অনেকটা আরও বেশি কিছু শিখতে পেরেছি সেই স্ ছোটোবেলার সেই অভিজ্ঞতা থেকে এখন আমি এত বড় হয়েও আমি কিন্তু যেটা দেখি সেটা এঁকে দিতে পারি তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না তো এখন দেখছি যে এখন আমার আরও বেশি অভিজ্ঞতা হচ্ছে যে আমি ই সেটা আরও আমার ছেলে মেয়েদেরকে শেখাতে পেরে যেটা আমি জানতাম সেটা আমি আবার আমার ছেলে মেয়েদেরকে স্ দেখাচ্ছি সেই দিক থেকে আমার আরও বেশি অভিজ্ঞতা হচ্ছে যে যেইটা যেইটা নিজে শিখব সেই শিক্ষাটা অন্য কাউকে দিলে আমি শুনেছি নাকি সেই শিক্ষাটা বাড়ে তো সেই দিক থেকে আমার মনে হয় যে এটা কোনো ভুল নয় এটা সত্যি কথা যে আমার শিক্ষাটা আমি যদি কাউকে দিই সেই দিক থেকে আমার মনে হয় নিজের শিক্ষাটাই বেড়ে যায়